বয়স্ক মানুষেরা বিভিন্ন ধরনের খেলাধূলা করেন তাদের পছন্দগুলি তাদের শারীরিক সক্ষমতা আগ্রহ এবং জীবনধারা দ্বারা প্রভাবিত হয় বয়স্ক মানুষদের জন্য কিছু জনপ্রিয় শারীরিকভাবে সক্রিয় খেলাধুলিগুলি হল ওয়ার্কি ওয়াকিং জগিং সাইক্লিং সাঁতার টেনিস ব্যাডমিন্টন ডান্সিং যোগা ইত্যাদি এই খেলাগুলি হার্টের স্বাস্থ্য শক্তি ভারসাম্য এবং নমনীয়তা উন্নত করতে সাহায্য করে তারা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ এগুলি স্ট্রেস কমাতে এবং সুখের মাত্রা বাড়াতে সাহায্য করে বয়স্ক মানুষদের জন্য কিছু সামাদিক সামাজিক খেলাধূলা যার মধ্যে হল কার্ড গেম বোর্ড গেম ক্রীড়াদল অ্যামেচার ক্রীড়া এইসব খেলা এই খেলাগুলি বয়স্কদের অন্যদের সাথে সংযোগ করতে এবং সামাজিক যোগাযোগের সুযোগ প্রদান করে তারা মজায় এবং উত্তেজনার সাথে একটি উৎসব হতে পারে এবং বয়স্কদের জন্য অন্যান্য কিছু খেলাধূলাও রয়েছে সেগুলি হল গেমিং সৃজনশীল কার্যকলাপ ধ্যান যোগা ইত্যাদি এই খেলাগুলি বয়স্কদের শারীরিক এবং মানসিকভাবে সক্রিয় করতে সাহায্য করে তারা তাদের শক্তি মনোযোগ স্মৃতিশীল স্মৃতি শক্তি উন্নত করতেও সাহায্য করে বয়স্কদের জন্য উপযুক্ত খেলাধূলা নির্বাচন করার সময় তাদের শারীরিক সক্ষমতা আগ্রহ এবং জীবনধারা বিবেচনা করা গুরুত্বপূর্ণ কোন খেলাধূলাটি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত তা নির্ধারণ করতে তাদের নিজেদের মানসিক এবং তাদের পুত্র বা কন্যার বিচার খুবই গুরুত্বপূর্ণ